আমি চন্দ্রকোনা টাউন থেকে বলছি বলছি দিদি আমার একটা বোনের বিয়ের জন্যে আমি একটা লেহেঙ্গা কাটাবো আপনার কাছে আপনি কি লেহেঙ্গা কাটেন হুম ডিজাইনটা শুধু লেহেঙ্গাই নয় আরও আমার কয়েকটা আছে শাড়ি আছে সেই শাড়ির মাপে ব্লাউজ আর একটা চুড়িদারের পিস আছে সেটাও কাটাতে দেবো সব কটাই আপনি কাটিয়ে দেবেন তো হ্যাঁ সে ঠিক আছে আপনি কি আমাকে তাড়াতাড়ি একটু আমার একটু তাড়াতাড়ি দরকার আমার যত রেটটা পড়ুক তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার মালটা তাড়াতাড়ি চাই আপনি তাড়াতাড়ি করে দিতে পারবেন তো এই কিছু দিনের মধ্যেই আছে আষাঢ় মাসের এই দশ তারিখে ধরুন হ্যাঁ ঠিক আছে আমি তাহলে আপনার কাছে আপনি কখন থাকবেন আচ্ছা ঠিক আছে আমি কাল বিকেলের দিকে আপনার কাছে যাবো ওই পাঁচটার দিকে হুম সে ঠিক আছে আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমার রেটের নিয়ে কোনো সমস্যা নেই আমার জিনিসপত্রগুলো তাড়াতাড়ি পেয়ে যাওয়া নিয়ে কাজ আপনি তাড়াতাড়ি আমাকে মালটা দিয়ে দেবেন আমার তাহলেই ঠিক আছে যা রেট বলবেন আমি তাই দেবো আমি আপনার যে কোনো রেটেই আমি রাজি তবে কাটিং আপনার ভালো হবে তো ঠিক আছে ঠিক আছে আমি কাল বিকেলে যাবো